তুই রাজীব বলছিস তো আমি বলছিলাম আমাদের কোম্পানি থেকে একটা ট্যুর করা হয়েছে হলদিয়া যাওয়ার ট্যুর করা হয়েছে তুই যাবি তো ডেটটা ঠিক করা হয়েছে দশই ডিসেম্বর ঠিক করা হয়েছে ডেটটা আমার যতটা সম্ভব মনে হচ্ছে ডেটটা এগোতেও পারে এবং পেছোতেও পারে কেন কম্পানির তখন তো বিরাট চাপ থাকে তো এই নিয়ে বললাম হুম তোর কি মত আছে হ্যাঁ আমি আমি স্যার কে ওইটাই বলছিলাম বলছিলাম যে স্যার দশই ডিসেম্বর না গিয়ে আমরা তাহলে তেইশে ডিসেম্বর যাই তেইশে ডিসেম্বর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ থাকবো আঠাশে রাত্রে আমরা বাড়ি ঢুকে যেতে পারি সবাই এই নিয়ে আমার প্ল্যানটা ছিল স্যার বললো না দশই ডিসেম্বরই যেতে হবে ওই টাইমটায় তো স্যার বললো অফিস বন্ধ থাকবে আমি তাই বললাম স্যার অফিস বন্ধ থাকবে বলেই তো বললাম স্যার কোনো রাজিই হচ্ছে না কি করা যেতে পারে হ্যাঁ যদি রিকোয়েস্ট করে যদি স্যার যদি আ্যকসেপ্ট রিকোয়েস্ট করে যদি স্যার যদি আ্যকসেপ্ট করে নেয় তাহলে কি করা যেতে পারে বলতো একটু এখানে গিয়ে হুম হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে সকালে তুমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তো পাচ্ছই সকালের খাবারদাবার তারপরে তুমি হচ্ছে দশ নয়টা থেকে দশটার মধ্যে এরকম মুড়ি আলুভাজা সিঙাড়া চপ এরকম থাকছেই একটা করে থাকবে এবং দুপুরবেলায় থাকছে তোমার হচ্ছে বিরিয়ানি থাকছে এবং মাছও থাকছে এবং ভাত মানে সাদা ভাতও থাকছে এবার যে যেইটা খেতে পছন্দ করবে তার জন্য সেরকম সিস্টেমে রাখা হবে আর রাতে আর বিকালবেলা ঘুরতে বেড়ানো হচ্ছে সবাই মিলে না আগে তো ডেটটা ঠিক করতে হবে না ডেটটা না ঠিক করলে তো থাকার জন্য কোনো রুমও তো বুক করতে পারছি না না না আমাদের নিজেদেরকেই করতে হবে কোম্পানি টাকাটা মানে যে টাকাটা লাগবে সে টাকাটা কোম্পানি পে করে দেবে বলেছে হ্যাঁ যেহেতু যেখানে যে কোনো হোটেলে উঠতে পারি কিন্তু স্যার বললো হোটেলে উঠলে একটা হোটেলেই উঠতে হবে কারণ সবাই একসঙ্গে থাকবো তাই সবাই একসঙ্গে ঘুরতে বেরোবো সেটাই বিরাট মজা হবে না সেই জন্য বললো স্যার হ্যাঁ সপরিবার নিয়েই যেতে হবে ওইখানে থাকতে হবে আমি বলছিলাম তোর পরিবারের থেকে কজন যাবে হুম আমারও ওরকমই যাবে আর আর বলছিলাম সেখানে ঘোরার জন্য বিকালবেলা আমরা তো বেরোচ্ছি ঘুরতে যাওয়ার জন্য আর সেখানে যে ঘুরবো আমরা আমাদের মধ্যে যেই থাক আমি থাক তুই থাক যেই থাক যে গাড়িটার মধ্যে চাপা হবে তোমাদের মানে তোদের যদি অন্য কোনো গাড়ি ভাল লাগে সে গাড়ি চাপতে পারিস যাবো একই জায়গা সবাই মিলে সপরিবার মিলে যাবো একই জায়গায় কিন্তু ভিন্ন গাড়ি চাপতে পারিস কিন্তু গাড়ির টাকাটা তোমাকে দিতে হবে এরকম কোম্পানি স্যার বলেছেন হ্যাঁ নিজেকে পার্সোনাল গাড়ি করে দিতে হবে আমি ওখানে আমার একটা গাড়ি আছে শালা ভেবেছিলাম আমি আর তোর পরিবার মিলে মানে সপরিবার মিলে ওই গাড়িটায় হচ্ছে যাওয়া আসা করতাম যতদিন থাকা হবে তাহলে সেরকম টাকাও ওরা বলে দেবে তাহলে হাফ হাফ দেওয়া যেত হ্যাঁ ঠিক আছে রাখছি রাখলাম